আমি নিশ্চিন্তা থেকে ক্যাশিয়া বাজার যেতে চায় তো আমার কাছে অনলাইন পেমেন্ট নেই তাই আমি ভাড়াটা ক্যাশে দিতে চাই তো আমি এ জন্য আজকে এখন ক্যাব বুক করবো আমি কি ভাড়াটা ক্যাশে দিতে পারি তাহলে আমার খুব ভালো হয় কারণ আমার অনলাইন পেমেন্ট এখন খুব সমস্যা চলছে